ইন্টারনেট আসার পরে বাংলা ভাষায় খুব উন্নতি সাধন হয়েছে নেটের মাধ্যমে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব এর মাধ্যমে বিভিন্ন কিছু শিক্ষামূলক আমরা অনেক কিছু আদান প্রদান করতে পারি ফেসবুকের মাধ্যমে আমরা বন্ধুত্ব পড়াশুনো আরো অনেক বিনোদনমূলক অনেক কিছু দেখতে পাই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পড়াশুনো থেকে শুরু করে বিভিন্ন রকম বিজ্ঞান প্রযুক্তি এটা আমরা এখান থেকে পাই মেসেজ আগে আগে যেখানে আমরা চিঠির মাধ্যমে আমাদের সময়ের সাপেক্ষ ব্যবহার ছিল যেটা পাঠাতে হয়তো এক দেড় সপ্তাহ লেগে যেত সেটাই মেসেজ ফোনের মাধ্যমে মেসেজ করে আমরা সেটা সঙ্গে সঙ্গে পাঠাতে পারছি যেটা আমাদের দরকার আমরা ইন্টারনেটের মাধ্যমেই বিজ্ঞান প্রযুক্তি মহাকাশ গণিতশাস্ত্র জোতিষশাস্ত্র ছবি আঁকা গান বাজনা বিভিন্ন বিনোদনমূলক অনেক কিছু আমরা এর মাধ্যমে পাচ্ছি ইউটিউব থেকে আমরা যে কোনো বিষয় আমরা সেটা সেখান থেকে জানতে পারছি ইউটিউব গুগুল গুগুল সার্চ করে যখন যেটা আমদের যেটা জানার চেষ্টা করলে আমরা সেটাই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইন্টারনেট আসার পর থেকে আমাদের বাংলা অনেক উন্নতি সাধন আমরা অনেক কিছু সঙ্গে সঙ্গে জানতে পাচ্ছি যেটা অত বই রাখা সম্ভব থাকে না সবার সব কাছে সব বই রাখা সম্ভব হয় না কিন্তু একটা ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো জিনিস যখন যেটা দরকার শখ তখন সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা তার পেয়ে যাচ্ছি বা সেই সুযোগটা আমরা সঙ্গে সঙ্গে নিতে পারছি এর জন্য বাংলা ভাষাতে এই ইন্টারনেটের উত্থান জন্য আমরা সবাই উপকৃত